অবশ্যই আমি বিনোদনমূলক কাজের সাথে জড়িত আছি আমি একজন নিজেই সঙ্গীত শিল্পী বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান আমাদের যে পশ্চিম বর্ধমানের মধ্যে হয়ে থাকে তাতে আমার অংশগ্রহণ থাকে এবং যারা এই অনুষ্ঠান পরিচালনা করেন তাদের সাথেও আমি জড়িত আছি এখানে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয় বাংলা গানের অনুষ্ঠান হয় রবীন্দ্র সঙ্গীতের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হয় নজরুল জয়ন্তীতে নজরুল গীতির অনুষ্ঠান হয় সেই বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমি জড়িত আছি যেমন ধরুন বা শাস্ত্রীয় সঙ্গীতে কিছুদিন আগে পণ্ডিত কুমার বোসের অনুষ্ঠান হল রবীন্দ্র ভবনে তার সাথেও আমি জড়িত ছিলাম এবং মানুষজন মানুষজনের যে শাস্ত্রীয় সঙ্গীতের ওপর একটা মানে বদ্ধ মানে মোহ আছে সেই মোহর টানে প্রচুর লোকজন এখানে সঙ্গীতও সঙ্গীত সঙ্গীতের অনুষ্ঠান দেখতে আসেন এখানে চলচ্চিত্র উৎসব হয় চলচ্চিত্র উৎসবে বেশ সাড়া পাওয়া যায় এবং বিভিন্ন হ্যান্ডলুমের মেলা হয় এখানে সেখানে বিভিন্ন লোকজন এসে ওখানে বিভিন্নরকম জিনিসপত্র কেনাকাটা করেন বন্ধুদের সাথে আউটিংও যাই আমরা বন্ধুদের সাথে মেলামেশা গল্পগুজব করা এবং তাদের সাথে সাহিত্য চর্চা করা কবিতা গান আবৃতি এইসব নিয়ে আমাদের একটা ছোট্ট একটা দল আছে সেই দলে আমরা রীতিমটো প্রত্যেক রবিবার করে ওখানে বসি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এবং সাহিত্য চর্চা কবিতা গান নিয়ে আমাদের ওখানে আলোচনা বসে এবং প্রত্যেক মানুষের সাথেই আমরা বলতে গেলে এক এক প্রকার সাংস্কৃতিক লাইন এবং সাহিত্য চর্চার মাধ্যমেই ও সংস্কৃতির মাধ্যমেই বিভিন্ন লোকের সাথে আমাদের মেলামেশা এবং ওঠা বসা এবং তার ওনারাও এই পশ্চিম বর্ধমানের মানুষরাও সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিনোদনমূলক কাজের সাথে জড়িয়ে পড়েন এবং আমাদের ডাকে অবশ্যই সাড়া দেন